হ্যাঁ বলছি এটা কি দাস ফল দোকান হ্যাঁ বলছি আপনার দোকানে কি এই এক্সোটিক ফলগুলো সব পাওয়া যাবে ও আমার ওই ড্রাগন ফল লাগবে অ্যাভোকাডো লাগবে তারপরে মৌসুমী ফল এগুলো সব আমার লাগবে আমি সব ওই এক পেটি করেই নোবো ও আচ্ছা

আর বলছি কাশ্মীরের কমলা লেবুটা কি পাওয়া যাবে আমার এই পরশু দিন লাগবে তিন পেটি লাগবে কিন্তু ওইটা ওইটা কিন্তু আমার তিন পেটি লাগবে আর ওইটা কতো দাম পড়বে শেষেরটা কমলালেবুটা তিন পেটি নেব একটু কম ঝম করে নেবেন নিশ্চই ও আমি তালে পরশু দিন যাবো দোকানে গিয়ে তালে সব কিছু ঠিক করে নেবোখন সামনে খানে আপনি কি গাড়ি পাঠাবেন নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তালে সামনে গিয়ে কথা বলবো রাখছি এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ